হ্যাঁ এই প্রশ্নের স্বপক্ষে বলি ব্যক্তিগত ভাবে যে শুধু আমাকেই বাংলা থেকে বা ভাষায় কিছু অনুবাদ করতে হয়েছে তা নয় সক্কলকেই কম বেশি বাংলা ভাষা থেকে অনুবাদ করতে হয়েছে যা আমাদের দৈনন্দিন জীবনে আমরা সকলেই করে থাকি বাসে ট্রামে ট্রেনে মেট্রোতে আমরা যখন যাতায়াত করি আমাদের দৈনন্দিন জীবনের কাজকর্মের খাতিরে তখন আমাদেরকে সকলের সকলকেই বোঝানোর জন্য সকলের মতন করে চলতে হয় যেমন একজন চা ওয়ালা চা বিক্রি করার সময় সে তাঁর ভাষাতে কথা বলে তাঁর ভাষা বলতে এখানে বোঝানো হয়েছে সে হিন্দি ভাষাতেও বলতে পারে কিন্তু আমি যেহেতু বাংলা ভাষা জানি আমাকে বাংলা ভাষাটা অনুবাদ করে হিন্দিতে বলতে হচ্ছে আবার একজন শিক্ষিত মানুষ যিনি অফিসে বা কর্পোরেট সেক্টরে কাজ করেন তিনি পুরোপুরি ইংরেজি ভাষাতে কথা বলছেন কিন্তু আমি বাংলা ভাষা জানি তা হলে আমাকে বাংলা ভাষাটা অনুবাদ করে তাঁর সাথে চলার জন্য আমাকে ইংরেজি ভাষাতে বলতে হচ্ছে ঠিক তেমনই আমি বলতে চাইছি যে আমাদের সকলকেই মানব জীবনে বাংলা থেকে অন্য ভাষায় কিছু অনুবাদ করতে হয়